পশ্চিম বর্ধমান জেলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখতে পাই এবং তার অনেক সুযোগসুবিধা সেগুলোও আমাদের এই পশ্চিম বর্ধমান জে জেলার ছেলেমেয়েরা পেয়ে থাকে এর মধ্যে বিভিন্ন যেমন নামিদামি স্কুল রয়েছে আমাদের ছেলেদের আসানসোল রামকৃষ্ণ মিশন মেয়েদের মহিলা কল্যাণ মণিমালা উপেন্দ্রনাথ দুর্গাপুরেও বিভিন্ন স্কুল আমরা দেখতে পাই এবং সিবিএসই বা আইসিএসই বোর্ডেরও স্কুল আছে তার পাশাপাশি যেমন হেমশিলা রয়েছে ডিএভি পাবলিক স্কুল এছাড়াও সবথেকে যেটা আনন্দের এই কলেজ স্কুলের পাশাপাশি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে এবং সেটা আমাদের এই এলাকার জন্য অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার ছাত্রছাত্রীদের জন্য বিশেষ উচ্চতর শিক্ষাব্যবস্থার একটা মহা সুযোগের ব্যবস্থা করে দিয়েছে এইটুকু বলা যেতেই পারে আর স্কুলের ফি সম্পর্কে এটুকুই বলব যেগুলো আমাদের সরকারি স্কুল একদমই ফিস লাগেনা কিন্তু কয়েকটা স্কুলে হয়ত বাৎসরিক কিছুটা অনুদান হিসাবে তারা নেয় স্কুলের পরিকাঠামগত উন্নয়নের লক্ষ্যে ভালো কিছু পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এগুলো তারা নিয়ে থাকে আর অন্যদিকে যেমন আরও উচ্চতর এবং পেশাগত দিক থেকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে অনেক আমরা টেকনোলজি বা প্রযুক্তিগত বিদ্যালয়গুলোকে আমরা পেয়ে থাকি যেমন রয়েছে আমাদের আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে আমাদের বাংলার এবং ইংলিশ মিডিয়ামের ছেলেরা উচ্চমাধ্যমিক পাশ করে তারা মেধার ভিত্তিতে যে উচ্চতর শিক্ষা সেখানে তারা সুযোগ নিচ্ছে এবং সেখানে বিভিন্ন রকমের পড়াশোনার পাশাপাশি মাস কমিউনিকেশন অর্থাৎ আমাদের যে সাংবাদিকতা আমাদের বিভিন্নভাবে যে প্রযুক্তির যে শিক্ষা পদ্ধতি প্রয়োজন সেগুলোও তারা এখানে নিচ্ছে নিজেদের পছন্দমত এবং এই ভালবাসাটুকুকে গ্রহণ করে তারা আগামী দিনে বেছে নিচ্ছে তাদের জীবন এবং জীবিকার মানের উন্নতির দিকে তাদের অগ্রসর হওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এটাই পশ্চিম বর্ধমান জেলার শিক্ষাব্যবস্থার একটা ভালো দিক আমরা খুঁজে পাচ্ছি